হ্যালো বলো এই তো আমি বাড়িতে এলাম

ও তুমি কি বাস পাও নি না কীসে কীসে আসছো তুমি আচ্ছা ঠিক আছে তুমি আসো আসলে একটু আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা করে নেব কেননা তুমিও ধরো সকাল থেকে কাজের মধ্যে থাক দিয়ে অফিস টফিস করা তোমারও ধকল যাচ্ছে আর আমিও তোমার কিছু সেইভাবে ইয়ে করতে পারছি না তাই দুজন মিলে একটু আলোচনা করে নেব নিজের কাজগুলো একটু ভাগাভাগি করে নেব দিয়ে সন্ধেবেলায় একটু চা খাওয়ার পর তাহলে একটু আলোচনা করে নেব হ্যাঁ হ্যাঁ সে তুমি আসো না একসাথেই খাব ঠিক আছে আমি জন্য তুমি সাবধানে আসো অসুবিধার কিছু নেই আমি নিয়ে চলে আসছি আমি নিয়ে চলে আসবো তুমি সাবধানে আসো আর যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো বলছিলাম সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যদি রান্নার কাজটা আমি তোমাকে একটু হাত লাগিয়ে দিই তাহলে মনে হয় তোমার একটু সুবিধা হবে আর তারপরে ধরো দুজনে বেরিয়ে যাব তাহলে আমার মনে সুবিধা হবে কী বলো তুমি ঠিক আছে ঠিক আছে আমি সবজি টবজিগুলো কেটে তারপরে আমিও না হয় ভাত টাতগুলো বসিয়ে দেব সবজিগুলো কেটে দিলে তোমারও সুবিধা হবে চট করে সবজিটা বানিয়ে নেবে আর এক তরকারি ভাত করা হয় তো সে খেয়ে নেওয়াই অসুবিধার কিছু দুজনে ভাগাভাগি করে নিলে সুবিধা হয় তোমারও অতটা চাপ হবে না আর তোমারও ভালো হবে আর আমারও মানে আমারও ভালো লাগবে যে তোমাকে একটু হেল্প করতে পারবো তাহলে আমারও ভালো লাগবে ঠিক আছে অসুবিধের কিছু নেই হুম করে দেব কোনো অসুবিধে নেই মাছ টাছ ভেজে দেব কোনো অসুবিধে নেই হয়ে যাবে প্লাস সন্ধেবেলায় এসে আমরা একটু চা টা খেয়ে টিফিন ফিফিন করে তারপর রাতের রান্নাটাও করে নেব আর সেরকম হলে আরেকটাও করা যেতে পারে রাতের দিকে যদি কিছু রান্না করে বেশি করে রান্না করে যদি আমরা ফ্রিজে রেখে দিই সকালবেলায় তাহলে আমরা সেটা শুধু গরম করে খেয়ে নিলেই হবে তাহলে আর আমাদেরকে নতুন করে আর রান্না করার দরকার পড়বে না ওই তাড়াহুড়ো করে সময়ের মধ্যে অফিস পৌঁছানো এখন তো বাসে টাসে যা জ্যাম হচ্ছে ভিড়ভাট্টা হচ্ছে আর রাস্তায় যা জ্যাম অসুবিধে হচ্ছে তাই না তোমারও মনে হয় অসুবিধে হচ্ছে হ্যাঁ আমি করবো সেটাই আমি তো সেটাই ভাবছিলাম যে হেল্প করবো বলে তো তাহলে তাহলে ভালোই হবে কেননা আমিও ভাবছিলাম যে তোমার উপরে চাপ পড়ে যাচ্ছে অনেক আমারও খারাপ লাগছে দেখে সারাদিন খাটাখাটনির পরে তো সেই জন্য বলছি ঠিক আছে যাক তুমি ঠিক আছে তুমি ফিরে যাও আমি ওয়েট করছি তোমার হুম ঠিক আছে তুমি ফিরে যাও হ্যাঁ রাখছি তাহলে হ্যাঁ